হ্যালো আমার নাম সায়ন মাইতি আমি আটই নভেম্বর দু হাজার তেইশে সকাল বারোটা পঁয়ত্রিশ নাগাদ একটি ক্যাব বুক করেছিলাম তবে ক্যাবটা এখনও আসেনি বা ড্রাইভারকেও আমি এখনও দেখতে পাচ্ছি না আমার জরুরি কাজের জন্য আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে সুতরাং যদি ড্রাইভার না আসে তাহলে আমি আমার ট্রিপটি ক্যান্সেল করতে চাই এবং আমি যে পরিমাণ টাকা দিয়েছি সেটা আমাকে যাতে ফেরত দেওয়া হয় সেটার আমি আর্জি জানাতে চাই